বাংলা ভাষা হিসাবে মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে সেটা ভুল কারণ মানুষ এখন বাংলা ভাষা কে ছোটো ভাষা মনে করে কিন্তু বাংলা ভাষা ছোটো নয় মানুষ এখন বাচ্চাদেরকে বাংলা ভাষা ছোটো ভেবে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে কিন্তু সেটা নয় বাংলা ভাষাকেই বড়ো ভাব বড়ো ভাষা কারণ আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাই নিয়ে পড়েছেন কাজী নজরুল ইসলাম এনারাও বাংলা ভাষা নিয়ে পড়েছেন জগদীশচন্দ্র বসু এনারাও বাংলা ভাষা নিয়ে পড়েছেন মানুষ বাংলা ভাষাটাকে ছোটো ভাষা ভাবে কিন্তু তাই নয় বাংলা ভাষাও যদি মানুষ বাংলা ভাষাকে ভালোবেসে ভালোভাবে পড়াশোনা করে বা এগিয়ে নিয়ে যায় তো বাংলা ভাষাও আমাদের বড়ো ভাষা সেটা ছোটো ভাষা নয় মানুষের এটা ভুল ধারণা বাংলা ভাষা বাংলা ভাষাকে ছো মানুষ ছোটো ভাবে কিন্তু আরো অন্যান্য